হ্যাঁ আমার একটি গোপন উপকরণ আছে যেটি রান্নাতে দিয়ে রান্নার স্বাদ আরও বেশি বাড়িয়ে তোলা সম্ভব আমি অনেক সময় সেই গোপন উপকরণটা দিয়ে রান্না করেছি এবং রান্নার স্বাদ আরও বেশি বাড়িয়ে তো গোপন উপকরণটা তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন নেই আমরা সকলেই বাড়িতে কোনো কিছু যদি সবজি রান্না করি সেক্ষেত্রে আমরা বেশিরভাগকেই দেখা যায় পাঁচফোড়ন দিয়ে পছন্দ করি কিন্তু আমি আবার আরেকটা জিনিস খুব বেশি পছন্দ করি যে গোলমরিচ সব রান্নাতে তো সম্ভব নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন বাড়িতে ঘরোয়া রান্না করছি তো গোলমরিচের গুঁড়ো তার সাথে দারচিনির যে গুঁড়ো দুটো মিশিয়ে আমি রেখেছি কিছু ক্ষেত্রে বিভিন্নতে বিভিন্ন রকম মশলা ব্যবহার করি কিছু ক্ষেত্রে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো দিই কিছু ক্ষেত্রে দুটোতে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা আছে মানে যে গুঁড়োটা তৈরি করে মেশানো আছে ওই মিশ্র মেশানোর অংশটাকে আমি রান্নাতে ব্যবহার করি যার ফলে খাবারের স্বাদ খুব ভালো হয় এবং আরও বেশি সুস্বাদু হয়ে গিয়েছে কিছু ক্ষেত্রে এরকম হয়েছে বাড়ির লোক বলেছে যে কীভাবে এই রান্নাটা করেছ কী দিয়েছ যে রান্নার স্বাদ এত ভালো হয়েছে তো আমার কাছে দেখো অপর উপকরণটি হলো যে দারচিনি আর গোলমরিচের গুঁড়ো একসাথে মেশানো বা দারচিনিকে যদি আলাদাভাবে ব্যবহার করা যায় বা গোলমরিচের গুঁড়ো এছাড়াও ম্যাগি মশলা তো বলেইছি সেটা কিন্তু আমার নিজের বানানো এই উপকরণটা হচ্ছে যেটি খাবারের স্বাদটা আরও আরও আরও বেশি বাড়িয়ে তুলতে পারে বা বাড়িয়ে তোলে